হ্যালো হ্যাঁ হ্যাঁ কে বলছেন বলুন তো আচ্ছা আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি বলুন হ্যাঁ জুয়েলারির অর্ডার দেওয়া যায় এগুলো তার গ্রাম অনুপাতে হয় ভারী নেবেন না হালকা নেবেন ছোটো নেবেন অনেক রকমের তো সেট আছে না আপনি কী নিতে চান হ্যাঁ ছোটো ছোটো কানের সেটা তো সাত থেকে দশের মধ্যে দিদি পড়ে যাবে ওই কানেরটা হ্যাঁ এখন তো দারুণ ডিজাইনের দিদি একবারে লাল হয় হাতের তৈরি মীনা করা বহু রকমের হ্যাঁ দেড় দু লাখ তো লাগবে ও তো ভারী মানতাশা হয় তো হ্যাঁ দেড় দু লাখ টাকা তো লাগবেই ও টাকা নিয়ে আপনি ভাববেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি ওইটা দশ পনেরোর মধ্যে আপনার হয়ে যাবে দশ হাজারের মধ্যে ওইটা হয়ে যাবে ওইটার দাম আমরা বেশি নিচ্ছি না হুম ওটা দশ পনেরোর মধ্যে হয়ে যাবে হ্যাঁ এখন তো একটু ছাড় আছে দিদি এখন আমরা একটা করে রূপোর কয়েন গিফট করি নাহলে একটা হট পট দিই একটা চা খাবার কাপ দিই বিভিন্ন রকমের নাহলে একটা দেওয়াল ঘড়ি গিফট করি এরকম করে এক একটা করে থাকে আর কি যে যেমন পেয়ে থাকে আর কি না না যেমন ভারী ভুরি আপনি জিনিসটা নেবেন সেটার উপরে আপনার ডিপেন্ড করছে হুম আপনি মনে করুন হীরের একটা ষাট হাজার টাকার আপনাকে একটা কাপ দেওয়া হল আপনি লিলেন একটা ভারী ভুরি মানতাশা সেক্ষেত্রে আপনাকে একটা রূপার কয়েন গিফট করা হল হুম হ্যাঁ না না সব কিছু নেই দিদি যখন আসবেন আগে দেখুন দেখে পছন্দ করুন নাহলে আমরা অর্ডার করব আপনার অন্য জায়গা থেকে আমার মাল আসে সেখানে মাল এসবে পয়সা নিয়ে ভাববেন না কিছু দিয়ে যাবেন কিছু পরে পরে দেবেন ফোন নম্বর থাকছে হ্যাঁ অবশ্যই হুম হুম বাকি পয়সা পয়সা কী হবে আপনি আসুন পছন্দ করুন সবাইকে নিয়েও আসবেন আমাদের এখানে কালেকশান দেখুন নতুন নতুন সব এসেছে কালেকশান